বলুন হুম হুম হুম

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হুম হুম

ডিসকাউন্ট বলতে মানে আপনি আসুন এগুলো ডিসকাউন্ট এগুলো হয় না এগুলো তো মানে যা রেঞ্জের মধ্যে এই রেঞ্জের মধ্যে ডিসকাউন্ট হয় না এবার আপনারা যদি অনেক জিনিস নেন তার ওপরে ডিসকাউন্ট একটা টোটালের ওপর ডিসকাউন্ট একটা দেওয়া যেতে পারে কিন্তু মানে আপনাদের যে মানে এগুলো এগুলো তো অনেক কমা দাম হিসেব মতোন আপনাদের ধরুন একটা বর্ণ পরিচয় বা যেকোনো একটা বই ওই বইয়ের দাম কেমন হবে হয়তো আপনার দশ টাকা কি বারো টাকা দাম হবে এবার তার ওপর আমাদের ডিসকাউন্ট ওতে কি হবে টোটালের উপর একটা দেওয়া যাবে বা ইয়ে মোটামুটি আপনাদের লাগবে কত দিনের মধ্যে পাঁচ ছ দিনের মধ্যে আচ্ছা আচ্ছা আপনাদের ঠিক এই ফোনে আপনারা যোগাযোগ করেছেন ঠিক আছে কিন্তু দোকানে আসতে হবে দোকানে আসতে হবে না দোকানে আসতে হবে আমার এটা এই কারণেই বলছি যে আমাদের যে আপনার যে প্রয়োজনগুলো বর্ণপরচয়টা সেটা বুঝতে পারছি কিন্তু মানে অন্যান্য যে আপনার যে খাতা বলছেন স্লেট বলছেন এগুলো যে কত কি রকম কী সাইজ ঠিক আছে